আমি সকাল ছটায় ঘুম থেকে উঠি উঠেই আগে যাই মেডিকেল মাঠ সেখানে একটু জগিং করি জগিং বলতে একটু হাঁটাচলা করি তারপরে হাঁটাচলার পরে মানে হাঁটতে হাঁটতে যাই দশ মিনিট আসি দশ মিনিট আবার সেখানে নানারকম ব্যায়াম করি একটু জগিং করি দৌড়াই হাঁটি আসার পথে একটু ভাঁড়ে এক কাপ চা খাই দিয়ে বাড়ি আসি দিয়ে ব্রাশ করি ব্রাশ করে মা কিছু ব্রেকফাস্ট করে দেয় খেয়ে চলে যাই টিউশান টিউশানে যাই তো সেখানে টিউশানের কাজ দেয় লেখাপত্র সব করে আবার বাড়ি ফিরতে হয় বাড়ি ফিরে আবার কিছু খাওয়া দাওয়া করে স্নান করে চলে যেতে হয় স্কুল স্কুল থেকে স্কুলে যেহেতু সারাদিন একদম অনায়াসে দিন কেটে যায় মজায় মজায় কোনও রকম মানে কোনও কোনও কোনও কোনও দিন মানে অনেক ক্লাস বাঙ্ক থাকে অনেক অনেক ক্লাস থাকেও আবার কোনও রকমভাবে মানে কিছু মনে হয় না যে স্কুল টাইম কাটছে না বা কিছু বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতেই টাইমটা অর্ধেক কেটে যায় আবার কোনও যদি ক্লাস অফ থাকে তখন একটা অন্য রুমে গিয়ে মজা করা নানারকমভাবে অনেক মানে অনেকভাবে সময়টা কেটে যায় তারপর আবার টিফিন পিরিয়ডে সবাই একসাথে মিলে টিফিন খাওয়া আরো অনেক কিছু হয় তারপর স্কুলের ছুটিতে আবার স্কুল থেকে সাড়ে চারটের সময় করে আমরা ফিরে চলে আসি একসাথে বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে একসাথে আসি বাড়ি মজা করতে করতে এসে আবার কিছু খাই তো খেয়ে দেয়ে আবার আমি পড়তে যাই আবার রেডি হই চলে যাই পড়তে আবার ওখানে পড়ে ঠড়ে এসে বাড়িতে এসে একটু বাড়িতে বসি একটু ফোন ঘাঁটি একটু টিভি দেখি তারপরে তারপরে আবার কিছু একটু খাই একটু পাড়ায় বন্ধুদের সাথে আড্ডা মারি গল্পও করি কোথাও কোনওদিন মন হলে ঘুরতে চলে যাই এইসব করার পর রাতে আবার রাতের খাবার দাবার খেয়ে রাতে আবার ঘুমাতে চলে যাই তো ঘুমাতে চলে যাই বলতে ঘুম তো হয় না আমি ফোন ঘাঁটি ফোন ঘাটতে ঘাটতে দশটা এগারোটা বেজে যায় তারপরে আবার আমরা ঘুমাই